না আমি কিন্তু এটা মনে করি না যে রান্না করা শুধুমাত্র মহিলাদেরই কাজ কারণ রান্না যে কোনো মানুষই করতে পারে তো সেক্ষেত্রে সবাই বলে যে রান্না তো সেটা তো মহিলাদেরকেই করতে হবে বাড়ির মহিলাদেরকেই রান্না করতে হবে কিন্তু এরকম কোনো বাঁধাধরা নিয়ম নেই রান্না তো সবাই করতে পারে এ যে কোনো মানুষই সে পুরুষ হোক মহিলা হোক রান্না তো সবাই করতে পারে হ্যাঁ আমার পরিবারে পুরুষেরা কিন্তু রান্না করে হ্যাঁ যখন কোনো মহিলাদের বাড়ির মহিলাদের যখন শরীর অসুস্থ থাকে তখন কিন্তু বাড়ির পুরুষেরাও কিন্তু রান্না করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না তো এটা আমিও মনে করি যে পুরুষ মহিলা উভয়কেই কিন্তু রান্না শিখে রাখা দরকার এবং উভয়কে রান্না করা করতে হয় কারণ সব মহিলারা সব দিন হয় রান্না করে কিন্তু মহিলাদেরও তো শরীর বলে কিছু থাকে সেক্ষেত্রে যখন মহিলাদের শরীর অসুস্থ হয় তখন পুরুষদেরকে কিন্তু রান্না করতে হয় আমার পরিবারে কিন্তু পুরুষেরাও রান্না করে এবং মহিলারাও রান্না করে সকলেই রান্না করে থাকে